সাঁতার কাটা শরীরের জন্য ভালো তো সাঁতার কাটলে শরীর মন ভালোই থাকে যার জন্য কোনো অসুবিধা হয় না বয়সের ছাপ পড়ে না অনেক অসুবিধা থেকে মুক্তিও পাওয়া যায় তো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে তো সাঁতার কাটলে কাটার সময় আমি যখন প্রায়ই সাঁতার কাটি হয়তো কোনো কারণেই একদিন বা দু দিন সাঁতার কাটতে পারিনি তো তখন দেখি যে ঘাাত পা অন্যরকম একটা হয়ে থাকে অনেক অসুবিধা হয় খাবার হজম হয় না আরও নানান রকম অসুবিধা দেখা যায় যার ফলে অনেকই সব সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আবার সাঁতার কাাললে সেগুলো ঠিক হয়ে যায় যার জন্য আমি বলবো সাঁতার কাটটা খুবই ভালো এবং সাঁতার কাটলে অনেকই সুবিধা পাওয়া যায় যার জন্য অসুবিধাতে মুক্তিও পাওয়া যায় আর যারা নতুন সাঁতার কাটছে তাদেরকে আমি বলবো সাঁতার ভালো করে না শিখে বেশি গভীর জলে যাওয়া উচিত নয় এবং চোখ নাক মুখ কান দেখেই সাঁতার কাটা উচিত যা য কেননা চোখে বা নাকে মুখে জল ঢুকলে অনেক অসুবিধা হতে পারে যারা নতুন সাঁতার সুঁত সেগুলো দেখেই সাঁতার কাটা উচিত এবং সাঁতারাকালে যেহেতু মন ভালো থাকে এবং হাত পা সবই ভালো থাকে সাঁতার যেহেতু একটা ব্যায়াম তার জন্য সাঁতার কাটা খুবই ভালো এবং সাঁতার কাটলে অনেক অসুবিধা থেকেও মুক্তি পাওয়া যায় যার জন্য সাঁতার কাটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য